মাছ ধরতে যাওয়া অবশ্যই একটি খুবই মজাদার ব্যাপার কিন্তু যদি সেটি শখ হয় কারণ শখে মাছ ধরতে যাওয়া বেশিরভাগ ছিপ নিয়েই হয়ে থাকে কিন্তু যদি সেটা পেশা হয়ে পেশাগত ব্যাপার হয়ে যায় তখন সেটিতে খুবই পরিশ্রম এবং অনেক রকম অসুবিধাও আসতে পারে বেশিরভাগ আমরা বেশিরভাগ পরিমাণে আমরা মাছ সমুদ্রে গিয়েই ধরে থাকি সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন কারণে বহু মাছ পাওয়া যায় এবং মাছগুলি সুস্বাদুও হয়ে থাকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার কারণ কি সমুদ্রে প্রায়ই আবহাওয়া বদলাতে থাকে এবং অনেক সময় আবহাওয়া বদলানোর কারণে আমরা তুফান ঝড় ইত্যাদির মুখোমুখি হই সেই সময় মাছ তো পাওয়া যায়ই না বরঞ্চ আমাদের জীবনেরও ঝুঁকি হয়ে থাকে তবে সেই জীবনের ঝুঁকি এড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে সাঁতার জানতে হবে এবং যেই বাহন করে বা যেই জলজ বাহন করে আমরা মাছ ধরতে গেছি তা অবশ্যই উপযুক্ত হতে হবে যাতে আমরা সেই আবহাওয়াকে মোকাবিলা করতে পারি তাছাড়াও যদি আবহাওয়ার পূর্বাভাষ থাকে তাহলে সমুদ্রে মাছ ধরতে না যাওয়াই উচিত